আমাদের এখানে যে প্রযুক্তির সমস্যা মানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হয় বা নেটওয়ার্কের জন্যে বাচ্চারা যেয়ে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তো হয়ে যাচ্ছে কারণ তারা মানে ফোন ছাড়া তারা চলছেই না ফোন ছাড়া তারা খাচ্ছেই না এরকম একটা ব্যাপার যেমন আমাদের এখানে প্রযুক্তিগত মোটামুটি অনেকই সমস্যা হচ্ছে